উত্তর ভারতের আর দক্ষিণ ভারতের ভাষা অনেকটাই আলাদা আর খাদ্য বলতে উত্তর ভারতের খাদ্য বলতে গম আর দক্ষিণ ভারতের খাদ্য বলতে চাল আর পোশাক উত্তর ভারতের পোশাক বলতে সালোয়ার কুর্তা আর দক্ষিণ ভারতের পোশাক বলতে শাড়ি আর আবহাওয়া উত্তর ভারতে সবসময় ঠান্ডাই থাকে আর দক্ষিণ ভারতে এই রোদের জন্য প্রচন্ড গরম থাকে এ ঋতু অনুযায়ী প্রচন্ড গরম থাকে আর রাজনীতির সাক্ষরতায় ভূগোল এর তো সুযোগ তো আছেই উত্তর ভারতের থেকে দক্ষিণ ভারতও এ এতটাই আলাদা